সুস্থ প্রাণীর অনেক ভালো লক্ষণ আছে তাই আমরা ভালো প্রাণী শনাক্ত করেই কিনি যেমন ধরুন দুধওয়ালা গাই চার চামড়ি গাই আমরা কিনি সেই গাই প্রতিদিন পনেরো থেকে কুড়ি লিটার দুধও দেয় যেমন এবং খুব ভালো জাতের গরু ওটা আমরা বাড়িতে পুষি এছাড়া আমরা বাড়িতে একটা পোষ্য রাখি সে পোষ্যটা আমরা খুব যত্ন করি এবং সেটা উন্নত প্রজাতির পোষ্য বা কুকুর আমরা এর জন্য আমরা সরকারি পশু চিকিৎসালয়ে যাই সেখানে ডাক্তারদের সাথে পরামর্শ করি এবং তাদের সব সময় সাহায্য নিই যে পশুর যদি কোনও কিছু খারাপ লক্ষণ দেখতে পাই আমরা সোজা ওই পরামর্শদাতাদের কাছে যাই তারা যেভাবে পরামর্শ আমাদের দেন আমরা তাদের কথা শুনি সেভাবে আমরা চলি এবং তাদের যত্নও নিই এবং তাদের ওষুধ পালাও খাওয়াই এবং তাদের সুস্থ রাখতে সাহায্যও করি